ভারতের জনপ্রিয় খাবার তো অনেককিছুই আছে তার মধ্যে আমাদের প্রতিদিনই যেটা বেশি খেতে ভালো বা লাগে সব দুপুরের লাঞ্চে বিরিয়ানি বিরিয়ানি তো বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে সে বিরিয়ানি মাটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক বা ডিম বিরিয়ানি হোক সেগুলো খেতে খুব ভালো লাগে এছাড়া মোমো চাউমিন ফুচকা পিজা বার্গার সমস্ত কিছুই আছে আমাদের ফেভারিট ডিশের মধ্যে পড়ে এছাড়া আমাদের এইগুলো তৈরি করতে তো অনেক ধরনের মশলাপাতি ইউজ হয় বিরিয়ানিতে যেমন বিরিয়ানি মশলা আর বেরেস্তা এইসব দিলে যেরকম খেতে খুব ভালো লাগে তার সঙ্গে যদি স্যালাড হয় আরও ভালো লাগে এইগুলো খেলে মজাই লাগে যে বিরিয়ানির সঙ্গে স্যালাড আছে বা একটু রায়তা এছাড়াও আমরা ফুচকা ফুচকাও তো বিভিন্ন ধরনের দই ফুচকা চাটনি ফুচকা এগুলোও খেতে খুব ভালো লাগে মোমো মোমোর সঙ্গে স্যুপ মোমো সঙ্গে যদি একটু চাটনি হয় যেমন গ্রিন চাটনি তারপরে রেড চাটনি এগুলো মোমোর সঙ্গে খেলে খুবই ভালো লাগে এছাড়া মিষ্টি মিষ্টি তো অনেক ধরনের আছে যেমন রসগোল্লা গরম রসগোল্লা মানে খুবই খেতে ভালো লাগে এ ছাড়া পাটিসাপ্টা এই শীতকালে পাটিসাপ্টা দুধপুলি আরোই ভালো লাগে এই সবই আমাদের জনপ্রিয় খাবার আছে